হুম বলো ও কাশিটা কাশিটা সেরেছে কাশি সেরে গিয়েছে তো

ও আর বুকের যন্ত্রণাটা ওহ মহা সমস্যায় পড়া গেছে কী করি বলো দেন ওই আমি আগের বারে বলেছিলাম না যে যদি না সারে পীতাম্বর হাসপাতালে হাসপাতালে যেতে তো ওখানেই যাও আর কী করবো বলো তার আগে এক দিন আমার কাছে আসো আজকে বিকালে আমার কাছে আসো একটু দেখি ভালোভাবে চেক আপ করে দেখি আলোচনা করি তারপরে ওই পীতাম্বর হাসপাতালে চলে যাও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি আমি তো যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু কী করবো বলুন হুম ঠিক আছে বুঝতে পারছি তো ওখানে পীতাম্বর হাসপাতালে যান ওখানে আমার চেনা ডাক্তারও আছে আমি বলে দিয়ে হ্যাঁ আর ওদেরকে বলবো একটু ওষুধপালাও দিয়ে দিতে ওষুধ তো দেয় তবুও বলবো যাতে একটু ভালো ভালো ওষুধ দিয়ে দিতে মানে কম যাতে দেয় না হাসপাতালে তো ফিসের ব্যাপার নেই হাসপাতালে হ্যাঁ ঠিক আছে ওই যে ওষুধগুলো আগে খেয়েছেন ও খেয়েছো ওগুলো নিয়ে আসো তারপরে আমি দেখে আর বলছি ঠিক আছে আজ বিকালে তাহলে আসো হ্যাঁ তিনটের দিকে চলে আসো ঠিক আছে হ্যাঁ রা